তো আমার তোলা প্রথম ফটোগ্রাফি ছিল একটা বকের তো আমি ফটোগ্রাফি আমি আমার বাবার কাছ থেকে শিখেছিলাম প্রথমে বাবাকে দেখে শেখা শিখেছিলাম আমার বাবাও ফটোগ্রাফি করতেন খুব ভালো করে উনি আমাকে সমস্ত জিনিস শিখিয়েছিলেন কীভাবে কী করতে হয় কতটা কী এক্সপোজার নিয়ে করতে হয় কখন তুলতে হয় কীভাবে তুলতে হয় সমস্ত জিনিস তখন আমার বয়স আঠেরো থেকে ঊনিশ ছিল যখন আমি ফটোগ্রাফি আমার প্রথম ফটোগ্রাফি বা আমার প্রথম ফটো তুলেছিলাম